বহিরঙ্গন ক্রিয়াকলাপ বলতে এখানে ছৌ নাচ মনসা পুজো যাত্রা আরও অনেক কিছুই আছে আর অ্যাডভেঞ্চার স্পোর্টস বলতে গেলে আমাদের এখানে ক্রিকেট ফুটবল ভলি এগুলোই বেশিরভাগ চলাচল রয়েছে আর পশ্চিমবঙ্গে দেখার মতো কিছু অপ্রীতিকর ও রাস্তাঘাট বলতে গেলে আমাদের শহরের অলি গলি আমার কাছে অপ্রীতিকর পথের মতোই এছাড়া আমার কাছে আর অপ্রীতিকর বলতে কিছুই নেই